আ আপনারা কবে যাবেন আর ক জন যাবেন আচ্ছা আপনারা মানে আমাদের এখান থেকে যদি যান আপনাদেরকে আপনি কোথার থেকে যাবেন বলুন আচ্ছা আপনাদেরকে জলপাই না আপনাদেরকে যদি চান তাহলে শিলিগুড়ি থেকেও গাড়ি নিতে পারেন বা জলপাইগুড়ির থেকেও আমাদের গাড়ি আছে আমরা জলপাইগুড়ি থেকেও আপনাকে নিয়ে আসতে পারব ড্রপ আচ্ছা আপনারা যদি শিলিগুড়ি থেকে যান আপনাদের গাড়ি ফেয়ার পড়বে ফাইভ থাউজেন্ড ঠিক আছে সেটা আপ ডাউন আর আপনাদের পার হেড পার হেড পার ডে ওয়ান থাউজেন্ড করে পড়বে সেটা ফুডিং আর লজিংয়ের জন্য আর আপনারা যে সাইট সাইট সিয়িং করবেন বা ঘুরবেন সেটার জন্যে এক্সট্রা আপনাদের গাড়ি ওখান থেকে নিতে হবে বা আমাদের গাড়ি নিলে সেটার জন্য আলাদা চার্জ পড়বে

কেন এখন তো সেরকমভাবে কোনও ডিসকাউন্ট নেই তবে ফুডিং আর লজিংয়ে লজিংয়ে আমরা টেন পার্সেন্ট করে দিতে পারব যেটা ওয়ান থাউজেন্ড আছে সেটা নাইন হান যেটা ওয়ান হান্ড্রেড আছে সেটা নাইন হান্ড্রেড করে করে দিতে পারব তাহলে টোটাল ধরুন আপনাদের ফুডিং লজিং আর গাড়ির রেন্ট যা আছে সব মিলিয়ে টোটালটার উপর আপনাকে টেন পার্সেন্ট পাবেন দেখুন আমরা সেরকমভাবে কস্টলি ধরি না আপনি দার্জিলিংয়ে যান আপনি একটা হোটেলে থাকতে যাবেন আপনার রেন্ট পড়ে যাবে পার হেড আপনার আটশো নশো করে সেখানে আমরা ফুডিং দিয়ে হাজার টাকা করে ধরি এবার আপনি দার্জিলিং যেতে গেলে একটা গাড়ি আপনার যেতেই নেবে পাঁচ হাজার টাকা এবার পরের দিন সে গাড়ি আপনার জন্য থাকবে না পরের দিন আসার জন্য আপনাকে আরেকটা গাড়ি পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে আসতে হবে তো সেই জন্যেই তো আপনাকে একবারে বলে দিলাম যে আপনার যা গেলে আসার চিন্তা নেই আপনি আমাদের গাড়িতেই আসতে পারবেন এবং তার উপর টোটাল আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব যেটা আছে ঠিক আছে আপনি কবে যাবেন বলবেন জানাবেন বুক আগের থেকে বুক করতে লাগবে নাহলে হুট করে হবে না কারণ আমাদের সেদিকে হোটেল অ্যারেঞ্জ করতে হবে এবং গাড়ি গাড়ি খালি রাখতে হবে সেই দিনে ঠিক আছে হুম ঠিক আছে